দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অনেক কিছু স্থানীয় গল্প আছে যেগুলো লোক মুখে প্রচলিত একটা ঘটনা নয় সো অনেকগুলোই আছে যেমন সুন্দরবন সুন্দরবন সুন্দরবনের যে নামটি সুন্দরবনের যে নাম কেন হয়েছে এর পেছনে একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে সুন্দরবনের নামটি সুন্দরবন হয়েছে কারণ সুন্দরবন এলাকায় অনেক সুন্দরী গাছ আছে শুধু সুন্দরী গাছ নয় অনেক কিছুই গাছ আছে মেনলি সুন্দরবনের নাম সুন্দরবন থেকে হয়েছে সুন্দরবনে অনেক সুন্দরী গাছ আছে এ জন্য সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে শুধু সুন্দরী গাছ নয় সেখানে বিভিন্ন পশুপাখি নদী অনেক কিছুই আছে পাখি আছে কিন্তু এসব ছাড়াও সুন্দরবনের নাম যে সুন্দরবন এর সাথে শুধু সুন্দরবনে সুন্দরী গাছের নাম জড়িয়ে আছে এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ঘটনা